সাগরে যেতে গেলে আমাদের এখান থেকে এটা তিনশো কিলোমিটার দূর আমাদের বোটে চেপে যেতে হয় গিয়ে সেখানে গিয়ে আমাদের জাল ফেলতে হয় জাল ফেলে সেখানে প্রায় দু হাজার ফুট তিন হাজার ফুট জাল আমাদেরকে ফেলতে হবে সেটাতে ছোল দিতে হবে যেন জাহাজ এসে সেটাকে যেন নষ্ট না করে দেয় এবং সিগনাল দিতে হবে সেটাতে সিগনাল দিয়ে রাাখলে তাতে এসব প্রবলেম করবে না এবং আমাদের সেখানে গিয়ে সমুদ্র সমুদ্র মাঝখানে আমাদের জাহাজটা নোঙ্গর করতে হবে করে সেখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে সব কিছু বোটের মধ্যে সেখানে আমরা পুরো সামগ্রী নিয়ে যাই সেখানে খাওয়া দাওয়ার রান্না বান্নার জল স্টোর করে নিয়ে যাই এবার খাওয়া দাওয়া আমাদের প্রায় পনেরো দিন এক মাস করে থাকতে হয় তো এক মাস পনেরো দিনের সবজি নিয়ে যাই নিয়ে সেখানে আমাদের ফ্রিজ করে রাখা হয় মাছ আমরা জাল ফেলি জাল ফেলে সে মাছ ধরি এবং আমাদের যে মাছ রাখার সিস্টেমটা সেটা আমরা বড়ো বড়ো বাক্স করে রেখেছি সেই বাক্সতে আমরা মাছ ধরি ধরে মাছ জাল তুলে সেটা জালের মাছ ছাড়িয়ে থাকে থাকে বরফ করি মাছ রাখি বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় যেমন ইলিশ ভোলা মাছ পোনা মাছ এইরকম ধরনের প্রচুর মাছ পাওয়া যায় এবং বড়ো বড়ো মাছ সমুদ্রে বড়ো বড়ো মাছই পাওয়া যায় ছোটো মাছ পাওয়া যায় না এবং ছোটো মাছের জাল দেওয়াও হয় না সমুদ্রে বড়ো মাছ ধরা হয় এবং সে মাছগুলো বহুত মূল্যবান হয় মাছগুলো মিনিমাম সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা এরকম ধরনের রেট হয় সে মাছগুলো গ্রাম অঞ্চলের মানুষ খেতে পারে না বেশি দাম বলে মাছগুলো যেমন কলকাতায় যায় দীঘায় যায় এরকম ধরনের টুরিস্ট স্পটে চলে যায় এসব মাছ খুব দামি আর ওখানে পিরিয়ড প্রায় আমরা এক মাসের মতো থাকি তার ম প্রায় দুশো দু টন তিন টন চার টন করে মাছ পাই তাতে করে আমাদের মোটামুটি ভালো ইনকামও হয়ে যায় প্রায় আমরা প্রায় একসঙ্গে পনেরো জন যাই তো পনেরো জনে প্রায় দু লাখ টাকা ইনকাম হয় যাতে আমাদের ভালো রুজি রোজগার হয়ে যায় কিন্তু লাইফ রিস্ক হয়ে যায় প্রচণ্ড রিক্স হয়ে যায় তবুও করি আমরা কিছু করার নেই যদি একবার সমুদ্রের মাঝখানে ঢেউ ওঠে তা বোট পাল্টি হয়ে যেতে পারে আমাদের জীবনেও চলে যেতে পারে তবুও আমরা করি কিছু করার নেই করতে হয় ফ্যামিলিকে চালানোর জন্যে আমাদের আর্থিক কন্ডিশান দিক থেকে তা গিয়েও আমাদের করতে হয় এ জীবিকা আমরা বেছে নিয়েছি তো এটা আমাদের করতে হয় আর আমরা যখন নদীতে চলে আসি নদীতে আমাদের এখানে ওই বড়ো ডিঙি আর চলে না তখন ছোটো ডিঙি করে যেতে হয় তো নদীতে আমাদের খুব ভালো লাগে কারণ আমার এখানে এসে প্রায় এক সপ্তাহ পনেরো দিন থাকি যে মাসটা কোনো কোনো সময় এক সপ্তাহ থাকি কোনো সময় পনেরো দিন থাকি কোনো কোনো দিন একদিনেও আসি তো সেখানে আমাদের ইনকামটা খুব ভালোও হয় এখানে বিভিন্ন রকমের মাছ হয় যেমন চিংড়ি মাছ চিংড়ি মাছটা গ্রামে খুব চলে বিভিন্ন রকমের সবজি যে যে কোনো সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে সেটা আমরা খাই যেমন কচু শাক তারপর আলু দিয়ে রান্না করা কচুর মুখি দিয়ে রান্না করা যেকোনো তরকারি দিয়ে খুব খেতে ভালো লাগে এবার এটা মার্কেটে খুব ভালো চলে সবাই খায় এর দামটাও ভালো পাওয়া যায় দুশো টাকা আড়াইশো টাকা কেজি আর বিভিন্ন রকমের মাছ দখানে পাওয়া যায় যেমন পারশে মাছ খুবই সুস্বাদু হয় তা দেড়শো টাকা দুশো টাকা কেজি হয় আমরা সব সময়ই এটা খাই এবং অল্প কম রেট হওয়ার জন্যে গ্রাম অঞ্চলের মানুষ সবাই এটা পছন্দ করে এবং খায়ও ভোলা মাছ ভেটকি মাছ এসব মাছও গ্রাম অঞ্চলের মানুষ খায় খুব একটু কম খায় কারণ সেটা একটু রেটটা বেশি হয়ে যায় তবুও আমাদের ভালো চলে এটা কারণ আমাদের এখানে যতটা কম দাম হবে ততটাই ভালো চলবে আর এইসব ভেটকি মাছ তারপরে বাগদা চিংড়ি কাঁকড়া এসব মাছগুলো বেশি অংশে আমাদের টুরিস্ট লজের উপরে চলে যায় কারণ টুরিস্ট লজে এটা বাইরের থেকে লোকজন আসে ঘুরতে ওরা এটা ডিমান্ড করে যে এইসব মাছগুলো হলে আমাদের ভালো হয় তো ওদের তো আর টাকা পয়সার প্রবলেম নেই ওরা এসবগুলো কিনে নেয় এবং ওদের বলি এটা আমাদের দিতে হবে তো ওটা এটা কিনে নেয় বেশি মূল্যে তাতে করে আমাদের ভালো লাভ হয় এবং আমরা উৎসাহিত হই এটা মারার জন্যে মারলে আমাদের লাভ হচ্ছে কাঁকড়া যেমন কাঁকড়া কাঁকড়াটা শীতকালের মানুষ বেশি পছন্দ করে কারণ কাঁকড়াটা একটু গরম হয় বেশি শীতকালে খেলে তার জন্যে মানুষ খায় কারণ শীতটা আমাদের এখন বেশি হয় তো শীতটা খুব শীত লাগে শীতের সময়ে গা টা গরম হয় খেলে তো কাঁকড়াটা শীতকালে এখানে ভালো চলে যেমন ইলিশটাও শীতকালে ভালো চলে ইলিশও খায় ভালো মানুষ ইলিশ একটা আমাদের ভালো খুব দামি মাছ জাতীয় মাছ এটা খুব প্রয়োজন আমাদের খেতে কিন্তু আমরা সবসয় খেতে পারি না আর যেমন আমাদের মাছ গ্রাম অঞ্চলে খাল আছে খালে যেমন পুঁটি মাছ মৌরলা মাছ শোল মাছ কই মাছ কই মাছটা খুবই সুস্বাদু মাছ এবং যারা অসুস্থ থাকে তাদের জন্য এই মাছটা খুবই প্রয়োজন যেমন সিংগি মাাস ল্যাটা মাছ আর আমাদের পুকুরের মাছ বলতে যেটা আমরা কিনে নিয়ে ছাড়ি ব্যাপারীদের কাছ থেকে এসব মাছগুলো আমরা যেমন রুই মাছ মৃগেল মাছ বাটা মাছ কাতলা মাছ কাতলা মাছটা খুবই সুন্দর হয় যেমন কাতলা মাছের যদি কি না অ্যাঁ চিংড়ি মাছ কাতলা মাছটা আমাদের সর্ষে বাটা দিয়ে খেতে ভালো লাগে এটা আমরা খুব খাই পুকুরের মাছ কিনতে হয় না এটাতে খরচা কম নিজেরা অল্প খরচায় মাছ ছেড়ে থাকলে খেতে পারি এটা ওই জন্য আমাদের এটা প্রবলেম হয় না আমরা এটা খাই বাটা মাছটা ভালো ছোটো ছোটো হয় কিন্তু খেতে ভালো লাগে এটাও আমরা খুব খাই আমাদের এটাতে কোনো প্রবলেম হয় না বাটা ল বাটা মাছটা ছোটো ছোটো যেমন কচুর মুখি দিয়ে পুঁইশাক দিয়ে খেতে খুব ভালো লাগে